না আমি সকালবেলায় যে টানা দৌড়াই টানা মাঝে মাঝে বিকোলও হয়ে যায় সন্ধ্যের দিকে মানে কাজের জন্য তো করতে পারি না প্রত্যেক দিন সকালবেলাও হয়ে ওঠে না তবে চেষ্টা করি সকালবেলাটা বেশি করার ওটা সকালবেলা করলে বেশি মানে ওটা দেখেছি ভালো হয় শরীরে হ্যাঁ আর দৌড়ে মানে কি দৌড়লে শরীরে দেখলাম যে মেদ জিনিসটা অনেকটা ঝরে যায় শরীরে ঘামটা দেয় অনেকটা ওটা বের হয়ে যায় আপনার শরীর থেকে হ্যাঁ আর শরীরটা বেশ ঝড় ঝরে লাগে সারাদিনের একটা ক্লান্তি দূর হয়ে যায় ওটা আমি এটা দেখেছি আর এমনি মানে কী আর বলবো মানে দৌড়ে তো মানে আমি তো বললাম দৌড়ে আমার অনেকে পায়ের ব্যথাও সেরে গেছে হুম আর এমনি ওষুধও খাই না আগের থেকে ওষুধ এখন অনেক কম খাওয়া হচ্ছে হ্যাঁ আর তবে আমি চেষ্টা করি সকালবেলা দৌড়োনোর সকালবেলা দৌড়লে ওইটায় কাজ দেয় বেশি আমি দেখেছি হ্যাঁ আর সন্ধেবেলা হওয়ায় যখন সকালবেলা হচ্ছে না তখনই সন্ধ্যের দিকে দৌড়ে মেক আপ করি